হ্যালো

হ্যাঁ এটা ফুলের দোকান বড়দি নেই হ্যাঁ গেলে ভালো হয় হ্যাঁ তুমি ফোনে বলো হ্যাঁ সব দোকানে সব পাওয়া যাবে মোটামুটি তুমি যদি বলে দাও এরকম ঘরে এসে তোমার সঙ্গে আমার কি রকম পরিচিতিটা তো আমি জানি না এসে মোটামুটি একটু সে আমার সব লোকজন আছে হ্যাঁ এবারে কি রকম পয়সা পড়বে এখন কৃষি যে যেরকম মাল মোটামুটি ওই বিয়ের মালাগুলো আড়াইশো টাকা গোড়ের মালা জোড়া এবারে যে মালের ওপরে দাম